পুরুলিয়া জেলার কিছু বিনোদনমূলক কার্যকলাপের হলো সুভাষ পার্ক এবং এমএস ময়দান প্রথমত সুভাষ পার্ক যেগুলি হলো সেগুলি হলো এখানকার অনেক মানুষজন বিকেলে বেড়াতে আসে এবং বাচ্চাদেরকেও সঙ্গে নিয়ে আসে বড়োরা সবাই একসঙ্গে অপরের সঙ্গে নানান বিষয় নিয়ে গল্প করে এবং অপরদিকে বাচ্চারা সবাই খেলাধুলা করে অল্প বয়সী ছেলেমেয়েরা আসে নানান ভিডিও বা ছবি তুলতে দ্বিতীয়ত এমএস ময়দান যেগুলি হলো বিকেলবেলাতে ছেলেরা ফুটবল ক্রিকেট খেলে এই ময়দানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয় এবং তার সাথে সাথে বিভিন্ন বিদ্যালয়ের খেলাধুলার প্রতিযোগিতা করা হয় আমরা এখানকার কিছু খেলার মাঠের নাম হলো এমএস ময়দান কিছু সিনেমা থিয়েটারের নাম হলো এসভিএফ সিনেমাস রমিও প্রতীক সিনেমা হল দেবী সিনেমা হল পলি প্লাজা উমা টকিজ দেশবন্ধু সিনেমা হল ইত্যাদি এই জায়গাগুলিতে লোকেরা যায় প্রবেশিকা অর্থ দিয়ে